ট্রাভেল এজেন্সি তো এটা চন্দ্রকোণা টাউন থেকে বলছিলাম বলছি আমরা তো আমরা পুরী যেতে চাই পুরী যাওয়ার জন্য আমার একটা গাড়ি লাগবে তো আপনার এই স্করপিও বা টাটা সুমো এই গাড়িগুলো আছে পাওয়া যাবে ভাড়া আচ্ছা আচ্ছা আচ্ছা তো আপনার এসি গাড়ি আছে তো গরম তো প্রচণ্ড গরম আচ্ছা এসি গাড়ি আছে বলছেন তাই তো আচ্ছা ঠিক আছে আমার আমার বড় গাড়িই দরকার একটু একটু বড় মানে ধরুন এই বোলেরো বা স্করপিও এই ধরনের গাড়ি হলে ভালো হয় কেন জন দশ বারো যাবে আর কি স্করপিও গাড়ি দশ বারোজন ধরবে তো হ্যালো আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো ম্যাডাম আমরা আমরা এখান থেকে তিরিশ তারিখে বেরোব তিরিশ তারিখে সকালবেলায় বেরোব হ্যাঁ বেরিয়ে ওইখান থেকে আচ্ছা তার মধ্যে একটা কথা বলে নিই আমরা কিন্তু যাওয়ার পথে পুরী তো দেখবই পুরীতে থাকব দেখব পুরী যাওয়ার আগে আমরা ওই যে সাইটসিইংগুলো আছে যেমন ধরুন উদয়গিরি খণ্ডগিরি সাক্ষীগোপাল হ্যাঁ নন্দনকানন এগুলো কিন্তু আমাদের দেখাতে হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই এসি গাড়ি

পঁচিশ হাজার টাকা খাওয়া দাওয়া আমরা খাওয়া দাওয়া আমরা নিজেরা করে নেব আচ্ছা ড্রাইভার এর মধ্যে একটা কথা বলে নিই ড্রাইভারকে কী আমাদের খাওয়াতে হবে না ড্রাইভার নিজেই খেয়ে নেবেন আচ্ছা ঠিক আছে তো ম্যাডাম একটু কম করলে হয় না আমরা অন্য ট্রাভেল এজেন্সিতে আমরা একটু কথা বলেছি একটু ভাড়াটা কম বলেছে কিন্তু আপনার সঙ্গে যেহেতু পরিচিত আছে সে কারণেই আপনাকে বলছিলাম যাতে করে একটু কম হয় আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে তাহলে আমরা ছাব্বিশ তারিখে এই সরি তিরিশ তারিখেই হ্যাঁ তিরিশ তিরিশ তারিখে তিরিশ হ্যাঁ তিরিশ তারিখে সকালে যাব তিরিশ তারিখে সকালে ওই ধরুন দশটা নাগাদ এখানে বেরোব দশটায় বেরিয়ে ওখানে প্রথমে আমরা ড্রাইভারকে একটু বলে রাখবেন প্রথমে আমরা নন্দনকাননেই যাব হ্যাঁ নন্দনকাননে গিয়ে ওখানেই আপনার দুপুরে যাতে পৌঁছে যেতে পারি আমরা শুনুন না আমরা ঠাকুরবাড়ি থেকে উঠব ঠাকুরবাড়ির আপনার ওই যে ছোটোস্থলির মোড় আছে ওখানে গাড়িটা আপনার পার্ক করতে বলবেন ওখান থেকেই আমরা উঠে যাব আপনার ড্রাইভারকে বলে দেবেন আমরা কিন্তু রেডি হয়ে থাকব একটুও দেরি করব না সময় নষ্ট করব না দশটার মধ্যেই চলে আসব ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে এর মধ্যে একটা কথা হলো যে আপনার যাওয়ার সময়ে নন্দনকাননেই কিন্তু প্রথমে আমরা নামব হ্যাঁ ওখানে নেমেই কিন্তু লাঞ্চ করব যদি সম্ভব হয় তাহলে আমরা নিজেরাই রান্না করে নেব আর নাহলে সামনে হোটেল টোটেল দেখে উঠে যাব উঠে গিয়ে ওখান থেকে খেয়ে দেয়ে বিকেলবেলা বেরোব হুম একদম পুরী গিয়ে পৌঁছব হুম হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা আরেকটা কথা ওই গাড়িতে একটু তেল টেল বেশি করে ভরে নিতে বলবেন হ্যাঁ আর গাড়ির এই কন্ডিশনটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এ গাড়ির কন্ডিশনটা একটু চেক আপ করে নেবেন ম্যাডাম হ্যাঁ কেননা ধরুন এত লোক নিয়ে যাচ্ছি ধরুন অর্ধেক রাত্রের মধ্যে যাচ্ছে গাড়ি সেখানে যদি রাস্তার মধ্যে কোনো সমস্যায় পড়তে হয় সে কারণে গাড়ি একটু দেখে নেবেন ঠিক আছে ঠিক আছে তাহলে আমি আপনার সঙ্গে ফোন করে আমি জানিয়ে দেব হ্যাঁ আমি আপনাকে কনফার্ম করে দেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটাই আমার নাম্বার এটায় আপনি ফোন করবেন আমিও আপনাকে ফোন করে নেব ঠিক আছে হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখছি হ্যাঁ ধন্যবাদ